বলছি আপনার কাছে প্রতিদিন যে আমি দুধ নিচ্ছি দুধ নেওয়া সত্ত্বেও আপনি কীভাবে ভেজাল দুধ দিয়ে যাচ্ছেন এটা তো বাড়ির একটা বাচ্চা খায় আপনি তো জানেন যে এই বাড়িতে একটা বাচ্চা আছে ছোটো বাচ্চা আছে সে দুধটা প্রতিদিন খায় খাওয়ার ফলে কত অসুস্থ হয়ে পড়ছে আপনার তাও কি জ্ঞান কিছু হচ্ছে না আপনাকে আগেও বলেছিলাম যে বাড়িতে এরকমভাবে আপনি বাড়ির দুধটা দেবেন না দুধে কোনো কেমিক্যাল মেশাবেন না এত এত পাতলা আমি তাও বলেছিলাম যে পাতলা দুধটা হোক কিন্তু যেন নির্ভেজাল হয় আপনি তা সত্ত্বেও সেই ভেজাল মেশানো দুধটাই দিচ্ছেন আরে মশাই আমি খোঁজ নিয়েই আপনাকে কথাটা বলছি আমি দুধটা আপনি এর আগেও এই একই কথাই বলেছিলেন আমি এমনকী জানেন দুধটা ল্যাবেও পাঠিয়েছিলাম রিসার্চে টেস্ট করার জন্য সেখান থেকে আপনার দুধের কোয়ালিটি নিয়ে নানা রকম খারাপ গুণগত মানের এসেছে আপনি দরকার হলে রিপোর্টটা এসে দেখে যাবেন

সেটা আমি কী করে বলব বলুন অন্য বাড়ির বাচ্চা কেন অসুস্থ হয়নি কীসের জন্য হয়নি আমি তো সেটা বলতে পারব না আমার বাড়ির বাচ্চা অসুস্থ হয়েছে আমি তো সেটাই আপনাকে বলব আরে জানতাম তো যে আপনার ব্যবসা খুব ভালো তা সেই জন্যেই তো আপনার কাছ থেকে দুধ নিতে চেয়েছিলাম কিন্তু আপনি আপনি তা না করে আমাকে নির্ভেজাল একই বারবার বলা সত্ত্বেও একই দুধ দিচ্ছেন এই রকমভাবে যদি চলতে থাকে আমি আপনার কাছে দুধ নেওয়াই বন্ধ করে দেবো

আপনি কি সব বাচ্চার খোঁজ নিয়ে রেখেছেন যে অসুস্থ হয়েছে না হয়নি এরপর তাহলে আমাকে সব মায়েদের সঙ্গে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার পর আপনার আপনার সঙ্গে আমি কথা বলব আচ্ছা আপনি যেই বাড়িতে বাড়িতে দুধ দেন আপনি সেই বাড়ির ঠিকানাগুলো আমাকে দিন আমি গিয়ে জেনে নেব যে তার আদৌ অসুস্থ হয়েছে কি না হয়েছে বা আমি মিথ্যে কথা বলছি না আপনি মিথ্যে কথা বলছেন তাদের বাড়িতে গেলেই বোঝা যাবে অবশ্যই আমি যদি মিথ্যে বলি তাহলে আপনি স্টেপ নেবেন আর আপনি যদি মিথ্যে বলেন আমি আপনার বিরুদ্ধে নেব ঠিক আছে ঠিক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনার সাথে আর তর্ক বাড়িয়ে কোনো লাভ নেই রেখে দিচ্ছি